পশ্চিমবঙ্গে দুর্গা পুজো বা দুর্গোৎসব হল দেবী দুর্গার পুজোকে কেন্দ্র করে প্রচলিত সনাতনীদের একটি উৎসব দুর্গাপুজো সমগ্র ভারতে প্রচলিত তবে বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব আশ্বিন এবং চৈত্র মাসে শুক্লপক্ষে দুর্গা পুজো করা হয় সময়ের সাথে সাথে কালিকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা মহাবিশ্বের মা আদ্যাশক্তি মা এবং মা পার্বতী হিসেবে পুজো করা হয় শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়েরাও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসেবে পূজা করেন তাকে ঐশ্বরিক রক্ষক হিসেবেও দেখা যায় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না আর তাই রথের দড়িতে সেটি ধরে রথ টানা মহা পুণ্য কর্ম বলে সনাতন ধর্মে স্বীকৃতি লাভ করেছে প্রাচীন ভারতীয় গ্রন্থ ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্ম পুরাণেও এই রথ যাত্রার উল্লেখ পাওয়া যায় রথযাত্রার মূলে রয়েছে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির ব্যাপক প্রভাব পশ্চিমবঙ্গে সমানভাবে দুর্গাপুজো ও কালীপুজোর মতনই রথযাত্রা একটি মহান উৎসব এবং আমাদের কাছে এটি আনন্দোৎসব বলেই পালন করা হয় রাস শব্দের উৎপত্তি মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রাস এর ক্ষণ রাস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম হিন্দু শাস্ত্রে কথিত আছে রাস পূর্ণিমাতে কৃষ্ণ লীলা করেন তাই রাস পূর্ণিমাতেই পালত পালিত হয় রাসলীলা রাজ্যের বিভিন্ন স্থানে দুর্গাপুজো ও কালীপুজো রথযাত্রা ও রাস পূর্ণিমা উপলক্ষে এই উৎসব পালন করা হয় খুব বড় করে যা রাজ্যবাসীর কাছে অত্যন্ত গর্বের একটি বিষয় বিভিন্ন প্রান্তে যেমন আসানসোল দুর্গাপুর কলকাতা পুরুলিয়া মেদিনীপুর এসব স্থানে রাজ্যের এই সকল উৎসব পালন খুবই লক্ষ্যণীয় অবস্থান হিসেবে গণ্য করা হয়